পূর্ব বর্ধমান জেলার প্রধান সামাজিক কল্যাণ এবং উন্নয়নগুলির উদ্যোগের মধ্যে যে শিক্ষাব্যবস্থাতে পূর্ব বর্ধমান জেলার নানা ধরনের গ্রামে গ্রামে এলাকায় যেখানে মানুষের শিক্ষা গ্রহণ অর্থাৎ পেতে পারে না সেখানে একটা গ্রামীণ স্কুল খোলা হয়েছে অনেকগুলো যেখান থেকে এরম মা গ্রামের মানুষেরা সহজেই শিক্ষাব্যবস্থাটাকে গ্রহণ করতে পারে এবং তারা যাতে মানুষের আধুনিক অবস্থা এবং তার আগেকার অবস্থা সম্বন্ধে সচেতন হয় এবং তারা যাতে একটু শিক্ষাব্যবস্থা গ্রহণ করে নিজের জী সঠিকভাবে জীবনযাপনটা করতে পারে তারপর হচ্ছে স্বাস্থ্যব্যবস্থা এবং পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ এখন নানা ধরনের স্বাস্থ্য পরিষেবা বোঝাতে যেইখানে সেইখানে অর্থাৎ গ্রামের দিকে বিশেষ করে স্বাস্থ্য অনেক কেন্দ্র তৈরি করেছে এবং যার ফলে সেখানে তো সহজেই যেহেতু ন্যুনতম যে চিকিৎসা হয় তার সহজে তো সেখানে কোনো মানুষ যদি বিপদে পড়ে সেখানে যাতে সহজে সেই চিকিৎসাটা পেয়ে যায় তার জন্যে স্বাস্থ্য কেন্দ্র খোলা আছে সেখানে লোকও নির্ণয় করা হচ্ছে অর্থাৎ লোক নিয়োগ করা হচ্ছে যার ফলে লোকরা একটু মানে আর্থিক ইনকাম কিছু ওখান থেকে করতে পারছে তারপরে মানুষের কিছু কিছু এলাকার মানুষ এলাকা এবং সেখানে যে নানা ধরনের অন্যান্য প্রকল্প রয়েছে যে উন্নয়ন প্রকল্প হয়তো কোনো জায়গায় রাস্তা নেই সেই রাস্তায় সেখানে রাস্তা বানিয়ে দেওয়া কোথায় ব্রিজ নাই সেখানে তো কিছু ব্রিজ বানিয়ে দেওয়া মানুষের যাতায়াতের এবং আর্থিক দিক দিয়ে সুবিধা করা তারপরে মহত্মা গান্ধী জাতীয় নির্মাণ যে কর্মসংস্থান রয়েছে সেই সব ক্ষেত্রে কম মানে এই কর্মসংস্থানগুলিতে যে আইন বানানো হয় সেই আইন আমাদের নানা ধরনের কর্মসংস্থান তৈরি করা তারপরে হচ্ছে বিধায়ক এবং এলাকার অন্যান্য প্রকল্প রয়েছে সেগুলোকেও ঠিকঠাকভাবে উন্নত করা এই সমস্ত দিকগুলো পূর্ব বর্ধমানের সামাজিক এবং কর্মসূচিগুলোকে উন্নত করেছে